হ্যাঁ ঘোড়ার পিঠে থাকা মানুষের শরীরকে যেভাবে ব্যালেন্স করে আমি আমি যেভাবে করেছিলাম একবার আমি একবার ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা সেখানে একটা এমন একটা জায়গা আছে ঘোড়ার পিঠে চড়াবে আমি সেখানে এমন অনেক দিনকার ইচ্ছা যে আমি ঘোড়ার পিঠে উঠবো এবং উঠেছি উঠে যে ব্যালেন্সটা রাখে যারা ঘোড়া চালক বা বা যারা ঘোড়ার মালিক তারা বলে দিচ্ছে প্রথমে দুটো পা দুটো পা যেটা আছে পা একটা থাঁতি দেওয়ার একটা জায়গা আছে পা রাখার যে জায়গাটা আছে সেই জায়গাটা ব্যালেন্সভাবে বসে থাকতে হবে যেমন কি একটা বাইকে যেরকম তুমি বসো ওরকম ধরো বসলে বসে যে হাতে হাতে যে ইয়েটা দেওয়া হয় ওটা ভালোভাবে ধরে রাখতে হবে শক্তভাবে এবং ঘোড়াটা যে ঘুরে যাচ্ছে যেমন আমরা কীরকম করি একটা বাইক চালানোর সময় বা সাইকেল চালানোর সময় আমরা যেভাবে সাইকেলের উপরে বসি সাইকেলটা যেভাবে ব্যালেন্স রাখি আর কি সেভাবে ঘোড়ার পিঠে যারা যে উঠেছে সেই জানে যে ঘোড়াকে কীভাবে ব্যালেন্স রাখতে হয় একটা সাইকেল বাইক যে কোনো জিনিস যে চালাবে তার একটা ব্যালেন্স থাকা দরকার সেই ব্যালেন্সটা কীভাবে রাখবে সেটা একমাত্র যে চালায় সেই জানে ঘোড়ার পিঠে উঠেছি সেইভাবে ব্যালেন্স রেখেছি ওভাবেই ব্যালেন্স রেখেছি আর যেটা আছে মানসিকভাবে চিন্তাধারা যে ধরো একটা ঘোড়া যাচ্ছে যেতে যেতে ব্যাক ঘুরছে আমার সেদিকে ধ্যান দিতে হবে আমার অন্যমনস্ক হয়ে থাকলে তাহলে আমি ঘোড়ার পিঠে থেকে পড়ে যাব আর আমি অতটা আমার হাতে হয়তো অন্য মানুষ হয়ে থাকলে হয়তো ঘুরছে আমার দড়িটা অন্য দিকে হয়ে যাচ্ছে বা পাটা ইয়ে হয়ে যাচ্ছে ওভাবে ওভাবে হলে হয়তো আমি ব্যালেন্স হারিয়ে ফেলবো আমি পড়ে যাবো এভাবেই এভাবেই মানসিকভাবে মানসিক দিক থেকেও সচেতন থাকতে হবে এবং ঘোড়ার পিঠে উঠে যে শরীর শরীরের যে কোনো একটা এনার্জি থাকতে হবে যে আমি পিঠে উঠেছি আমি মানসিকভাবেও খুব ভালো আর শারীরিকভাবেও খুব ভালো যে আমি ঘোড়াটা চড়ছি এবং ঘোড়াটা যেদিকে যাবে আমার খেয়াল রাখতে হবে আর এবং আমি যে ঘোড়ার পিঠের ওপরে চড়েছি সেটা দেখার জন্য একটা হুম